হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাম ম্যাম আসলে আমার দাদার বিয়ের জন্য আমি স্কুলে যেতে পারিনি তো আমি চেষ্টা করব আরো ভালো করে পড়াশোনা করার তো ম্যাম স্কুলে গিয়ে অ্যাটেনডেন্সের হার ঠিক করে দেব এর পর থেকে হ্যাঁ ম্যাম আপনার কথা হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি বাট আমার একটু অসুবিধার জন্যই আমি যেতে পারিনি আমি আপনার কথা মনে রাখার চেষ্টা করব আমি ভালো করে পড়াশোনা করার চেষ্টা করছি আর আমি স্কুলে এরপর থেকে আমার অ্যাটেনডেন্সের কোনো চাপ হবে না ম্যাম আপনারাও যদি আমার সাথে একটু সহযোগিতা না করেন তাহলে কী করে হবে অসুবিধা তো থাকতেই পারে না ম্যাম হ্যাঁ ম্যাম কিন্তু একটু অসুবিধার জন্যই তো আমি তো স্কুলে যেতে পারিনি না না হলে তো কে স্কুল কামাই করবে বলুন হ্যাঁ ম্যাম আমি চেষ্টা করছি ঠিক করে পড়াশুনা করার ম্যাম আপনাকে তো বললাম আমার অসুবিধা আছে আমি স্কুলে গিয়ে পরে দরখাস্ত জমা দিয়ে দেব এরপরে আমি নিয়মিত ক্লাসও করব আর অ্যাটেনডেন্সের কোনো সমস্যাও হবে না আমার